আমার জীবনের একটা মস্ত বড়ো ভুল হয়ে গেছিল বহু বছর আগে যখন আমি মাধ্যমিক মানে ক্লাস টেন পাশ করে মাধ্যমিক পরীক্ষায় পাশ করি তখন আমি চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কল পাই এবং সেখানে রিটেন পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টারভিউ দিয়ে চাকরি হবে এই আশাতেই আমি ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু যেদিন আমার ফর্ম যেদিন আমার পরীক্ষা ছিলো সেদিন আমার দাদা আমাকে যেতে দেননি এর জন্য যে আমি সেই সময় মানে গানে গান বাজনা নিয়ে পড়াশোনা করবো বলে তাঁর ইচ্ছে ছিলো সে আমাকে বলেছিল গান বাজনা করো এই সময় এই এখন থেকেই চাকরি করতে হবে না সেটা যে জীবনে একটা মস্ত বড়ো ভুল হয়ে গেছিল সেটা আজকে উপলব্ধি করতে পারি তারপর নিজেকে অনেক অন্য চাকরি করে অন্য ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি কিন্তু জীবনের সেই অতীতের সেই ভুল মানে এখনও মানে আফশোস হয় যে কেন সেদিন পরীক্ষা দিলাম না এবং কেন পাশ করে আমি হয়তো আমি চাকরি করতে পারতাম কিন্তু আমি আমাকে যেতে দেওয়া হয়নি এই ভুলটা আমার মাধ্যমে হয়নি আমার বাড়ির লোকের বড়োদের মাধ্যমে হয়ে গিয়েছিল